কয়েক দিন আগে আমি আমার ছেলের পছন্দের রান্না ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রান্না করেছিলাম ও আমাকে বললো মা তুমি আমাকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রান্না করে দাও আমি ওকে করে দেওয়ার পর ও যে কী খুশি হল সেটা খেয়ে সেটা আমি বলে বোঝাতে পারব না আর বলল মা দারুন সুন্দর হয়েছে তোমার রান্না ছাড়া আমার কিছু ভালোই লাগে না তুমি এত সুন্দর রান্না কর কী করে এই কথাগুলো শুনে আমার মন খুশিতে আনন্দে ভরে উঠল আর মনে মনে আমি খুব খুশি হলাম যে আমার রান্নাটা সত্যিই ওর খুব ভালো লেগেছে ওই ঘটনাটা আমার মনকে খুব খুশি করেছিল